প্রযুক্তির দেশ ভারত এবং একবিংশ শতকে এ প্রযুক্তিগত উন্নয়ন যখন গোটা পৃথিবীকে ঘিরে রেখেছে সেখানে সব কিছুতেই নতুনত্ব ও প্রযুক্তির ছোঁয়া থাকা আবশ্যক না হলে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে পারে বা হতে হবে তাই ধর্মীয় বা সংস্কৃতিতে বিভিন্নভাবে সংস্কৃতির ছোঁয়া লেগে রয়েছে এর থেকে বাদ যায়নি কোনো মন্দির মসজিদ গির্জাও বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলি এখন প্রযুক্তিতে ভরে যাচ্ছে বিভিন্ন দেব দেবীর মূর্তিতে এখন বিভিন্ন প্রযুক্তিগত জিনিস ব্যবহার করা হচ্ছে যেমন ছোট ছোট বৈদ্যুতিক ল্যাম্প প্রদীপের স্থানে ব্যবহার করা হচ্ছে এছাড়াও রয়েছে বিভিন্ন মন্দিরে অনলাইন পুজোর ব্যবস্থা পুরোহিতরা নামে নাম ধরে অনলাইনেই বিভিন্ন মন্দিরে বিভিন্নভাবে পুজো দিয়ে দিচ্ছেন এইভাবেই রয়েছে প্রযুক্তির ছোঁয়া ধর্মীয় সংস্কৃতিতেও ধীরে ধীরে সব কিছু উন্নত হচ্ছে বা বিভিন্ন দক্ষিণা পুজোর সামগ্রী সমস্ত কিছু অনলাইনে পেমেন্ট করা যাচ্ছে সমস্ত কিছুর টাকা এইভাবেই সংস্কৃতি সমস্ত জিনিসের ধর্মীয় ব্যাপারেও সংস্কৃতির ছোঁয়া লেগেছে এবং প্রযুক্তির ছোঁয়া লেগেছে